আমি যে এলাকায় থাকি সেখানে চিকিৎসা পরিষেবা খুব একটা ভালো নয় একটিমাত্র হসপিটাল আছে সরকারি হসপিটাল সেটা আমাদের বাড়ির থেকে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত যোগেশগঞ্জ গ্রামীণ হসপিটাল সেখানে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো তো নেই এবং ডাক্তারের সংখ্যাও খুব সীমিত দুই একজন মাত্র ডাক্তার দিয়ে সে হসপিটালটা কোনোক্রমে টিকে আছে মুমূর্ষ রোগী গেলে তারা ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে পারে না তাদের যথেষ্ট পরিকাঠামো নেই তাই তারা সেখান থেকে বসিরহাট বা কলকাতার ভালো হসপিটালে তাদেরকে পাঠিয়ে দেয় বা রেফার করে দেয় এবং রাতবিরেতে তাদের নদী পার হয়ে অনেক দূরে বসিরহাট কলকাতায় যেতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় এবং এখনাকার রাস্তাঘাটও খুব খারাপ রোগীদের যাতায়াতের খুবই অসুবিধা হয় সাধারণ মানুষের তো হয়ই আরো রোগীদের আরো বেশি হয় এছাড়া এখানকার হসপিটালের কর্মী যারা আছেন তারা সব সময় খুব একটা ভালো আচরণ সাধারণ রোগীদের প্রতি করেন না যেহেতু এখানে একটি দুটি ডাক্তার দিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে তাই তাদের অতিরিক্ত ডিউটি করার ফলে অতিরিক্ত সময় ধরে চিকিৎসা করার ফলে তাদেরও শরীর সব সময় পেরে ওঠে না তাই তারাও তাদের মানসিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার ইচ্ছা থাকলেও তাদের শারীরিকভাবে তারা পেরে ওঠে না তাই তারাও ঠিকঠাক চিকিৎসা পরিষেবা দিতে পারে না তাই সরকারি উদ্যোগে এখানকার চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য যদি যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয় এবং ডাক্তারের সংখ্যা হসপিটালে বাড়ানো হয় এবং আধুনিক চিকিৎসা যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো হসপিটালে সংযোজন করা হয় বা আনার ব্যবস্থা করা হয় তাহলে এখানকার সাধারণ মানুষ বা যারা রোগী আছে তারা খুবই উপকৃত হতে পারবে বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের অনেক দূরে নিয়ে যাওয়ার ফলে এবং রাস্তাঘাট যেহেতু খারাপ সেই পরিস্থিতিতে নিয়ে যাওয়ার ফলে তাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়া বিভিন্ন বয়ঃজ্যেষ্ঠ মানুষদেরও এখান থেকে অনেক দূরে চিকিৎসা পরিষেবা পেতে গেলে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় এবং বসিরহাট কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে হলে সেই দিন ফিরে আসাও সাধারণ মানুষের পক্ষে সমস্যা হতে পারে